হ্যালো হ্যাঁ আমি কিছু ফুল নিতে চাই আপনি একটু বাইরে আসুন তাহলে কথা বলব বলছি আমি অনুষ্ঠানের জন্য কিছু ফুল গাঁদা ফুল বা রজনীগন্ধার মালা কিছু স্টিক নেব তা আপনার কাছে কী কী ফুল আছে একটুখানি বিবরণটা যদি বলেন হ্যাঁ অনেকগুলো লাগবে ওই প্যাকেজটা বলুন যে কীভাবে কী দেবেন আপনি যদি বলেন মালা কেজি কত করে নেবেন লুস ফুল কত করে নেবেন বা মালা আকারে আছে সেগুলো কীরকম নেবেন এমনি এখন তো বাজারে সো ফুলের দাম একটুখানি কম আছে যদিও পাইকারি যদি আপনি দাম বলেন তাহলে আপনার ওখান থেকেই নেব

আচ্ছা ওই লুস ফুল মানে যেগুলো গাঁদা আছে রজো গাঁদা ফুল ওরা অন্য জায়গায় দাম করলাম চার টাকা চেন বলছে আপনি কি তার কমে দিতে পারবেন সাড়ে তিন টাকা বা তিন টাকা পঞ্চাশ পয়সা দিতে পারবেন তাহলে একশো চেন নেব একশো চেন একশো চেন দরকার ওই ধরুন দেড় ফুট হুঁ হুঁ হুঁ তবে ঠিক আছে একটু আমি আপনার দোকানে আসছি এসে কথা বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে